আমার এক দিদিকে দেখেছি কলেজে ইংরেজিতে অনার্স পাশ করে ডিগ্রি লাভ করেছেন তারপর তিনি চাকরি পাননি যতক্ষণ না চাকরি পেয়েছেন তিনি গ্রামের ছেলে মেয়েদের পড়াতেন তিনি বিভিন্নরকম পরীক্ষা দেওয়ার পর চাকরি পেয়েছেন চাকরি পেয়ে যাবার পর তিনি আর গ্রামের ছেলে মেয়েদের পড়াতেন না এতে করে যেমন ওনারও ভালো হয়েছে গ্রামের ছেলে মেয়েদেরও একটা ভবিষ্যৎ ভালো হয়েছে